এখানকার আমার এলাকার লোকেরা দীঘা যেতে দীঘার সমুদ্রে যেতে খুবই ভালো লাগে কারণ সেখানে সমুদ্র মোহনা আছে আর তাছাড়াও তাছাড়াও পুরী পুরী যেতে ভালো লাগে তাছাড়াও পাহাড় তাছাড়াও পাহাড় যেতে ভালো লাগে হুম তাছাড়াও পাহাড় যেতে ভালো লাগে সে কারণ পাহাড় টেম্পারেচার সম পাহাড়ে উঠতে বা তাদের খুবই ভালো লাগে এবং সেখানে পাহাড় থেকে পাহাড় থেকে জল আসছে সেটা দেখতে তাদের খুবই ভালো লাগে তাছাড়ও তাছাড়াও আরও বিষ্ণুপুর আরও বিভিন্ন দিল্লি মুম্বাই এসব জায়গায় যেতে তো খুবই পছন্দ করে কারণ সেখানে খুবই আকর্ষণীয় সব জিনিস আছে মিউজিয়াম চিড়িয়াখানা চিড়িয়াখানা তারপর বিভিন্ন ধরনের অনেক আকর্ষণীয় জিনিস আছে সেখানে তাছাড়াও যেমন কলকাতা সেখানে যেতেও সবাইয়ের খুবই ভালো লাগে সেখানে যেতেও সবায়কার খুবই ভালো লাগে আর আরও বিভিন্ন জায়গা আছে আছে তাে আমার এলাকার মানুষের পাহাড় সমুদ্র এসব খুবই ভালো লাগে